দৌড়ানোর জন্য আমার সব থেকে ভালো জায়গা মনে হয় খেলার মাঠ ফুটবল ফুটবল খেলার মাঠ আমার কিন্তু প্রথমে দৌড়ানো ভালো লাগতো না আমি একটুও দৌড়াতে পারতাম না একটু দৌড়ালেই হাঁপিয়ে যেতাম তখন আমি এক বন্ধুর সঙ্গে যেতাম সে কিন্তু ভালো দৌড়াতো আমি কিন্তু পারতাম না কিন্তু ও বলতো যে চেষ্টা করলেই হবে আমি আর ও ডেলি যেতাম দৌড়াতাম আস্তে আস্তে একটু একটু করে বেড়েছে কোনো দিন একশো মিটার কোনো দিন দুশো মিটার কোনো দিন তিনশো মিটার তারপরের দিন আবার হয়তো দুশো মিটার তিনশো মিটার পারলাম না কোনো দিন পায়ে ব্যথা হয়ে যেত তারপরে আস্তে আস্তে ডেলি যেতে যেতে আমরা একদিন এক কিলোমিটার পুরো করেছি তারপরে আমাদের মনে ইচ্ছা হয় যে চলো একদিন রাস্তায় দৌড়াই আমরা রাস্তায় দৌড়িয়েছি দুশো মিটার তিনশো মিটার দৌড়ালাম তারপরের দিন আবার একশো মিটার হল দুশো মিটার হল না তা আমার এক আমার একজন বন্ধু আছে যার নাম সূর্য সে কিন্তু আমার অনেক হেল্প করেছে আমি আর ও রোজ যেতাম দৌড়াতে দৌড়াতে যেতে যেতে একদিন আমার আর একজনও একজন দাদা র সঙ্গে পরিচয় হয় তার নাম গোবিন্দা উনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন উনি আমাকে অনেক রকম ব্যায়াম শিখিয়েছেন যে এই ব্যায়াম করো তাহলে তোমার দমটা কম ফুলবে বা অনেকক্ষণ তুমি দৌড়াতে পারবে ওই দাদা আমার অনেক হেল্প করেছেন অনেক কিছু এক্সারসাইজ শিখিয়ে ছিলেন আমাদেরকে ব্যায়াম ওনার কথা শুনে আমি আজও দৌড়াতে যাই এবং খুব ভালো লাগে দৌড়ানো